সাধারণত প্রিয় মাছ বলতে আমার শোল ল্যাঠা কই এগুলো খুব প্রিয় এবং খেতেও খুব সাস্বাদু সুস্বাদু এগুলোকে এগুলো সাধারণত ও বিল বা জলাশয় সংলগ্ন পুকুরে পাওয়া যায় এগুলো এগুলো আমাদের এগুলো যেমন আম নিজেদেরও খেতে ভালো সবাইকে সবাই এগুলো খেতে ভালোবাসে এছাড়াও আরও রয়েছে পুকুরের যে সমস্ত মাছ যেগুলো রুই কাতলা মৃগেল এগুলোও আমাদের খে আমার প্রিয় মাছ হিসেবে আমি গণ্য করি এছাড়াও রয়েছে নদীর মাছ যে যেমন দাতনে ভোলা চিংড়ি যে এ যেগুলো এগুলো আমার খুবই প্রিয় এইবার বাইরের যে সমস্ত সাধারণত সাধারণ মানুষ যারা মাছ ভালোবাসে তাদের ভিতরে হলো যেমন তারা পুকুরের মাছও ভালোবাসে নদীর মাছও ভালোবাসে আবার দেখা যাচ্ছে সামুদ্রিক মাছ যেগুলো বাইরের থেকে আমাদের দিকে আসে সেগুলো সে ওগুলো ভালোবাসে এছাড়াও কাঁকড়া যেগুলো সেগুলো ও এগুলো মানুষ খুবই খুবই ভালোবাসে এইবারে পুকুরের পুকুরের যে মাছগুলো সেগুলো প্রকিতিক প্রাকৃ্তিক নিয়মে সেগুলো শোল ল্যাঠা কইগুলো প্রকৃতির নিয়মে সারতে হয় না এমনি এমনিভাবেই সব সেগুলো পুকুরে ও জন্ম নিয়ে আবার পু পুকুরেই বড় হয় আর এছাড়াও আমাদের যেগুলো বদ্ধ পুকুর আছে সেগুলো বদ্ধ পুকুরে বদ্ধ পুকুরে স্ যে মাছ চাষ করা হয় সেই মাছগুলো মধ্যে হলো রুই কাতলা মৃগেল পাঙাশ এগুলো পুকুরে চাষ করা বদ্ধ পুকুরে চাষ করা হয় এগুলো বাইরের থেকে এগুলো আসে এ বিভিন্ন ধরনের ডিমের বাচ্চা ফুটিয়ে এগুলো বাইরের থেকে আমাদের এখানে আসে এইভাবেই এসে আমাদের তিন মাস ধরে বাচ্চা ফেলার পরে তিন মাস তিন মাস অপেক্ষা করতে হয় এবং সেগুলো খাদ্য দিয়ে তাদেরকে বড় করে তার পরে আমাদের খাওয়ার উপযুক্ত করা হয় এর ভিতরে পাঙাশ রুই কাতলা এগুলো সব মানুষের প্রিয় প্রিয় খাবার এছাড়াও রয়েছে যে তেলাপিয়া হাইব্রিড তেলাপিয়া এগুলো আছে এগুলোও মানুষের খুব প্রিয় এছাড়া তার পরে আছে যে আমাদের নদীর মাছ নদীর নদীতে যেমন আছে যেমন চিংড়ি পাবদা ও তার দাতনে মাছ শিঙি মাছ আড় মাছ এবার এর ফি এর ভিতরে দাতনে মাছগুলো বর্ষা বর্ষাকালে পাওয়া যায় এবং যেগুলো আড় মাছ সেটা শীতকালীন সময়ে এগুলো পাওয়া যায় শীতকালের দিকে বেশিরভাগ আড় মাছ তার পরে বগি মাছ এগুলো শীতকাল শীতকালের দিকে পাওয়া যায় এগুলো মানুষের খুব প্রিয় এবং খেতেও সুস্বাদু এগুলো এগুলো বাজার প্রক্রিয়াজাতভাবে মানে বরফ করে আমাদের বাইরে রপ্তানি করা হয় আবার দেশেও সেগুলো খাওয়া হয় এবং রপ্তানি করা হয় এছাড়াও সুন্দরবনে এবং আমরা সুন্দরবন এলাকায় বাস করি যেহেতু সেহেতু কাঁকড়া পাওয়া যায় কাঁকড়া কাঁকড়া খেয়ে আমাদের মা আমাদের একটা কা মাছ খাদ্য হিসেবে ভালো খাদ্য হিসেবে প্রিয় খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এই কাঁকড়া সাধারণত নৌকায় করে আমাদের জঙ্গলের ভিতরে গিয়ে সেগুলোকে জঙ্গলের ভিতরে গিয়ে সেগুলোকে তোমার দ্ নৌকার মাধ্যমে দোন ফেলে সেগুলোকে আমাদের ধরতে হয় এবং চারা হিসেবে আমাদের দেওয়া হয় যেমন যেমন কুচে মাছ আজ্জে মাছ সেইগুলোর চারা হিসেবে বা টোপ হিসেবে ব্যবহার করা হয় ওইগুলো টোপ দিয়ে সেই টোপ গেঁথে আমরা নদীতে ফেলে সেইগুলোকে আবার সেইগুলোকে আস্তে আস্তে মানে ঘণ্টা পাঁচেক পর সেগুলোকে তু তুলে সেগুলোকে আস্তে আস্তে আস্তে দে দেখে দেখা যায় যে কাঁকড়া ধরে আছে সেগুলোকে জালতির মাধ্যমে সেগুলোকে আবার ওগুলো তোলা হয় তুলে নিয়ে তার পরে আমাদের বাজারে তোলা হয় বাজার থেকে সবাই কিনে নিয়ে এসে কাঁকড়াটা খাদ্য হিসেবে ব্যবহার করে সেগুলোও খুব সুস্বাদু এছাড়াও সামুদ্রিক মাছ যেগুলো আছে সাইটিন ভোলা পাবদা এগুলো সামুদ্রিকভাবে বা আমাদের সমুদ্র থেকে আমাদের বড় বা প্রকৃতিদত্তভাবে আমাদের এদিকে আসে সেগুলো খেতেও সুস্বাদু এবং আমাদের এখানে চাহিদাও বেশি সাধারণ মানুষের এগুলো খুব চাহিদা সম্পন্ন মাছ এছাড়াও যে সমস্ত প্রক্রিয়াকরণভাবে যে সমস্ত পাঙাশ রূপচাঁদ তারপর এগুলো সব বাইরের থেকে আসে বেশিরভাগ সেগুলো খেয়ে মানুষ তৃপ্ত তৃপ্ত হয় আর এগুলো রূপচাঁদ রূপচাঁদ মাছ বা পাঙাশ মাছ বা মাগুর মাছ এগুলো হাইব্রিড প্রজাতির করে আমাদের বদ্ধ পুকুরে খাদ্য দিয়ে পুরো প্রক্রিয়াকরণ করে এগুলোর চাষ করা যায় এগুলো চাষ করার মাধ্যমে এগুলো স্বভাবত তিন মাস লেগে যায় এবার খাদ্য দিয়ে বেশ এগুলো বড় করতে বড় করে তার পরে বাজারে এর বা বাজারে নি যানো নিয়ে যানো হয় বিক্রির জন্য বিক্রি করে এতেও আর্থিক দিক দিয়ে সাধারণ মানুষ অনেক সচ্ছলতা বোধ করে এইভাবে আমাদের মাছ আমাদের অনেক উপকারে আসে এবং মাছ মাছ বাঙালির প্রধান খাদ্য কারণ বাঙালি মাছ ছাড়া বাঁচতে পারে না মাছে ভাতে এই জন্য মাছে ভাতে বাঙালি এই মাছ ছাড়া এক দিন মাছ না খেলে মানুষের অনেক সমস্যা সম্মুখীন হয় হতে হয় কারণ সেগুলো মাছ না খেলে মনে হয় একটু কিছুটা অপূর্ণ থেকে যায় মানুষের ভিতরে বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে এগুলো হয়েই থাকে এই জন্য আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি